এই ওটিটি ডেভলপমেন্টের ব্যাপারে আমাদের বর্তমান জেনারেশানের প্রত্যেকে খুবই এর প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ছে যেমন প্রত্যেকে বিভিন্ন টিভি শো বা চলচ্চিত্র এগুলো বা ছোটো ছোটো ওয়েব সিরিজ দেখার জন্য ও টি টির প্রতি তারা ওই অ্যাপসগুলো ও টি টির বিভিন্ন অ্যাপসগুলো তারা ডাউনলোড করছে এবং এই আজকের সময়ে ও টি টির বৃদ্ধিটা খুবই বেড়ে গেছে শুধুমাত্র এইগুলোর জন্য আমরা এছাড়াও আমরা যেই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা ফেসবুক ম্যাসেঞ্জার ইউস করছি যা যা ইন্টারনেটে ইউস করছি তা সবই ওটিটি ম্যাসেঞ্জারের মাধ্যমে এই ওটিটি ইন্টারনেটের মাধ্যমে এর আমাদের সোশাল মিডিয়াটা খুবই ডেভলপমেন্ট করে গেছে এবং মানুষ তার প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়ছেন শুধুমাত্র সময়ের জন্য কারণ এখন লোক বাড়িতে বসে সেই সময়টা পায় না যে টিভি দেখবে বা কোনো একটা সিনেমা হলে গিয়ে সে থিয়েটারে গিয়ে মুভি দেখবে তার জন্য তারা ওটিটি প্ল্যাটফমটাকেই বেছে নিয়েছেন মানুষ এখন যেখানে ইচ্ছা যেখানে খুশি বসে তাদের মনের মতো পছন্দের শোগুলো বা মুভিসগুলো তারা দেখতে পারে তো এখন এই মুহুর্তে ও টি টির বৃদ্ধি বেড়েছে এতে টাকার বৃদ্ধিও বেড়ে গেছে এখন লোক এই লোক ইন্টারনেটের প্রতি বেশি আসক্ত সেই কারণে ও টি টির মানটাও বেড়ে চলেছে